এটা স্বাদবাহার রেস্টুরেন্ট তো আমি ঠাকুরবাড়ি বাজার থেকে রিয়া দাস বলছি আমি পরশু দিনের অনুষ্ঠানের জন্য আপনাকে যে খাবারগুলি অর্ডার দিয়েছিলাম ফিস ফ্রাই চিলি চিকেন রাইস মাংস পায়েস সেইগুলো আমি নিতে পারবো না কারণ আমার বাড়ির একজন হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েছে হসপিটালে ভর্তি তাই পরশু দিনের অনুষ্ঠানটা আমি ক্যান্সেল করে দিয়েছি দয়া করে আপনি যদি এই খাবারের অর্ডারের যে টাকাটা আমি পেমেন্ট করেছিলাম আপনি যদি এটা দয়া করে কীভাবে ফেরত পেতে পারি বলে দেন তাহলে উপকৃত হই